আমি বিভিন্ন ভাষায় গান শুনতে এবং গান করতে খুবই ভালোবাসি তার মধ্যেও আমার ভালো মানে ভাষার মধ্যে বলতে গেলে হচ্ছে যেমন সুফি সং সাঁওতালি কণ্ঠস্বরের কোনও সং আধুনিক সং বা এ এছাড়াও বিভিন্ন গান আছে যেমন বাউল লোকগীতি সঙ্গীত এগুলো আমি প্রথমে বারবার মোবাইলে এখন তো টিভিতে এতটা হয় না তো সে জন্য আমি বারবার মোবাইলে এ গানগুলো শুনি এবং শুনে নিজেকে সেভাবে রেডি করি তৈরি করি তো তারপর আমি এই গানগুলো বিভিন্ন জায়গাতে গেয়ে থাকি